হ্যাঁ আমার একটি পোষা প্রাণী আছে যেটি হল কুকুর আমি কুকুর পুষতে খুব ভালোবাসি ওর নাম রকি ও আমার কাছে খুব ছোটো বয়স থেকেই আছে আমি ওকে খুব আদর করতে ভালোবাসি ও আমাকে এক মুহূর্ত ছাড়া থাকতে পারে না কিন্তু আমার বিড়াল এতটা পছন্দ নয় কেননা বিড়ালের ওপর আমার অতটা মায়া আসে না কিন্তু রকির প্রতি আমার যেমন এতই মায়া ও আমাকে ছেড়ে থাকতে পারে না আমিও ওকে ছেড়ে থাকতে পারি না আর সবচেয়ে বড়ো কথা কেউ যদি আমার বাড়ির সামনে না বলে আসে ও ঠিক জানতে পারে এবং আমাকে জানিয়ে দেই ওর এই সমস্ত গুণগুলোই আমাকে খুব ভালো লাগে এবং আমাকে আরো ওর প্রতি মায়াবী করে তোলে তাই আমি কুকুরকে বা রকিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি